আমি আমার এক আত্মীয়ের পরামর্শ নিয়ে বাগান তৈরি করতে শুরু করি কারণ আমি এক আত্মীয়র বাড়ি যাই আর সেখানে গিয়ে আমি সেই মানে আত্মীয়র বাড়িতে গিয়ে দেখি যে তার একটি খুব সুন্দর বাগান আছে সেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ এই সবকিছুই আছে আর সে খুব যত্ন সহকারে বাগান তৈরি করেছে তো আমি সেটা দেখেছি এবং আমি তার কাছে পরামর্শ নিয়েছি যে কীভাবে আমি এরকম একটা বাগান আমার বাড়িতে তৈরি করবো তো তার সে আমাকে সবকিছুই বলেছে এবং তারপর আমি বাড়ি চলে আসি এসেই আমি তার পরামর্শ অনুযায়ী আমি বাগান করতে শুরু করি তো যেই যেই গাছগুলোর আমার পছন্দ সেইসব গাছ আমি বাগানে লাগিয়েও রেখেছি এবং সেসব গাছে ফুল ফল দুটোই এখন খুব ভালোভাবেই হয় তো এইভাবেই আমি এক আত্মীয়র বাড়িতে যাই তাকে বাগান তৈরি করতে দেখে তার কাছে পরামর্শ নিয়ে আমি বাড়িতে এসে নিজের বাড়ির সামনে একটি খুব সুন্দর বাগান আমি আমার পছন্দমতো তৈরী করেছি যেখানে সব আমার পছন্দের ফুল এবং ফলের গাছ আছে আর আমি সেইসব গাছগুলিকে খুব যত্ন সহকারে সেইসব গাছকে রক্ষণাবেক্ষণ করি তো এভাবেই আমি বাগান তৈরি করতে শুরু করেছি